না আমি পাখিদের ক্লাবে বা দলে যোগ দেওয়া বলতে তেমন কিছু জানি না তবে আমি একবার সুন্দরবনে পাখি দেখতে গিয়েছিলাম তো সেখানে পাখিদের আলা নামক এক জায়গা ছিলো তা আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে ছিল প্রচুর পাখি নানা প্রজাতির পাখি বিভিন্ন রঙের যা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের শালিক ময়না টিয়া কাকাতুয়া বিভিন্ন রকমের পাখি দেখে খুব ভালো লেগেছিলো তারা ডালে বসে কিচিরিমিচির আওয়াজ করছিল তাদের নিজের ভাষায় কথা অনেক কিছু বলছিল আমি পাখিদের ক্লাবে যাওয়া বলতে এই এছাড়া তোমনভাবে আমার পাখিদের সাথে কাছাকাছি যাওয়া হয়ে ওঠেেনি সুন্দরবনের পাখির আলা নামক জায়গাটায় গিয়েছি তাছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আমি তাই পাখি পাখিদের সম্পর্কে তেমন ভাবে আর কিছু জানি না জি